হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা বুঝতে পেরেছি বলুন

হ্যাঁ আপনার আমার স্কুল থেকে বলছেন তো ও আচ্ছা আচ্ছা এটা কি বাধ্যতামূলক নেই বাধ্যতামূলক থাকে তো যে এটা ওদের বাৎসরিক খেলা হচ্ছে না কি আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই ওরা হুম বলুন বাধ্যতামূলক নেই তাই তো যে নেবে সে নেবে লঙ জাম্পটা আচ্ছা বুঝলাম ঠিক আছে তাহলে ছেলের যখন লম্বা হাইট আছে তাহলে ছেলেকে লঙ জাম্প করতে দিয়ে দেবো আপনাকে কি এখনই নামগুলো বলে দিতে হবে নাকি স্কুলে গিয়ে লেখালেও হবে না না না এটা খুব ভালো একটা ব্যবস্থা নিয়েছেন আপনারা আচ্ছা প্রাইজের ব্যবস্থা রেখেছেন তো যেটা বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়াবে শুধু কি আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরাই করছে নাকি বাইরের স্কুল থেকেও আসবে আচ্ছা আচ্ছা কবে খেলার ডেটটা তাহলে কদিন ধরে হচ্ছে খেলাটা ও মানে প্রত্যেক দিন কি একটা দুটো করে ইভেন্ট আছে তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো উদ্যোগ নিয়েছেন তাহলে কবের মধ্যে নামটা লিখিয়ে দিতে হবে

আচ্ছা আচ্ছা আমি তাহলে পরশু দিন যাই পরশু দিন গিয়ে তাহলে স্কুলে দেখা করে আপনার নামগুলো লিখিয়ে আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই দেখবো ওদের ঠিক আছে তাহলে আমি মঙ্গলবার দিন যাচ্ছি গিয়ে ওখানে নাম লিখিয়ে আসবো ছেলে মেয়ে দুজনেই অংশগ্রহণ করবে কোনো অসুবিধে নেই ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি